প্রধানত প্রথমে একটা বড় গর্ত খোঁড়া হয় এবং তার মধ্যে পাইপ দেওয়া হয় এবং তারপর হাতপাম্পের মুক্ত এবং ডান্ডিগুলো লাগা হয় এবং যখনই আমরা হাতপাম্পের ডান্ডিটা আমরা উপর থেকে ওঠাই এবং নামাই তখন তার চাপে এ তার চাপে নল দিয়ে পর জল ওঠে এবং মুখে বার হয় এই জল হাতপাম্পের জল আমরা প্রধানত পানীয় জল হিসেবে এবং সেচের কাজে ব্যবহার করি আমাদের গ্রামে গঞ্জে এ পানীয় জলের উৎস হিসাবে এসাধারণত হাতপাম্প কে ব্যবহার করা হয় কিন্তু এই হাতপাম্পের একটা প্রধান অসুবিধা হল যে গ্রীষ্মকালে জলের স্তর অনেকটা নিচে নেমে যাওয়ায় আর এই হাতপাম্পের জল বার হয় না অনেকবার আর কলের ডান্ডি উপর নিচে করার পর খুব অল্প পরিমাণে বার হয় গ্রীষ্মকালেতে এটার জল শুকিয়ে যায় এটাই অসুবিধা তাছাড়া বছরের অন্যান্য টাইমে হাতপাম্প দিয়ে আমরা জল ব্যবহার করি পানীয় জল এবং সেচকার্যের জল হিসেবে ব্যবহার করি